আমার এলাকায় অনেক রক অনেক রকমের অনুষ্ঠান হয় যেমন স্বাধীনতা দিবসে অনুষ্ঠান হয় তারপর সরস্বতী পূজায় অনুষ্ঠান হয় কালী পূজায় অনুষ্ঠান হয় দুর্গা পুজোতে নানান নানান নানান নানান অনুষ্ঠান হয় তারপর ফলহারিণী কালী পূজাতে অনুষ্ঠান হয় তাপর মাঘ উৎসবে অনুষ্ঠান হয় পৌষ পার্বণে অনুষ্ঠান হয় শীতলা ষষ্ঠীতে অনুষ্ঠান হয় তারপর বট পূজা অশ্বত্থ পূজা রান্না পূজা মনসা পূজা সবেতেই আমাদের অনুষ্ঠান হয়